আমার সম্প্রদায়ে অনেক রকমেরই ব্যক্তি গোষ্ঠী রয়েছেন যারা নাচের পরিবেশনার মান উন্নয়ন করেছে যেমন আদিবাসী এবং বাঙালি হিন্দুস্তানি আরও প্রচুর রকমের গোষ্ঠী বা ব্যক্তির লোকজন তারা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখনো করে চলেছেন নাচের জন্য আমি অন্য লোকদের নাচার জন্য উৎসাহিত করতে পারি এইভাবেই যে আমি যে জিনিসটিকে ভালোবাসি আমি অন্য লোকদের তার বিষয়ে বলে তার প্রতি একটা ভালোবাসা তৈরি করতে পারি এবং আমি চেষ্টা করতে পারি এই আমার ভালোবাসার জিনিসটি এই নাচটির সমস্ত গুণাগুণ এবং সমস্ত ভালো দিকগুলি তাদের সামনে তুলে ধরে তাদেরকে উৎসাহিত করা এই জিনিসটিতে সামিল হওয়ার জন্য